হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি ওই দোকানের মালিক বলছি হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন জামাটা বলুন তো ওহ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এসে গিয়েছে ঠিক আছে ওটা এসে গিয়েছে বুঝেছেন আচ্ছা আপনার কোন সাইজটা লাগবে একটু যদি বলে দেন আমি তা হলে আর একবার অর্ডারটা নিয়ে নিতে পারি আচ্ছা ঠিক আছে আর আপনার ঠিকানাটা একটু বলুন যে কোথায় ওটা ডেলিভারি করতে হবে আচ্ছা ঠিক আছে আমি পুরুলিয়া আমি লিখে নিচ্ছি মিডিয়াম সাইজ ওই গোলাপি কালার তো আচ্ছা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আচ্ছা কিছু কিছু নতুন জিনিস এসেছে সালোয়ার সুটের মধ্যে তাহলে কি আমি সেই ক্যাটালগগুলো আপনাকে পাঠিয়ে দেব শাড়ি এসেছে বেনারসী বালুচরী তাঁত বিভিন্ন কিছুই এসেছে তা হলে আপনি একবার দেখে নিতে পারেন ওটারও ক্যাটালগ আপনাকে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে না এখনও তো আসেনি তো পুজোর সময় আসার কথা আছে মানে আমাদের অর্ডার দেওয়া আছে হয়তো দু একদিনের মধ্যেই আসবে এলে আপনাকে এই নম্বরে তখন জানিয়ে দেব ছেলেদের প্রায় সব জামাকাপড়ই আছে ধরুন শার্ট আছে প্যান্ট আছে তার পরে টিশার্ট আছে বিভিন্ন কিছুই আছে সব কিছুই প্রায় ছেলেদের সব কিছুই আছে পাঞ্জাবী আছে শর্ট কুর্তা আছে সব কিছুই আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার বাজেটটা কিসের মধ্যে মানে কতর মধ্যে পাঠাব আপনাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম রাখুন